পূর্ব বর্ধমান জেলায় পালিত প্রধান সংস্কৃত উৎসবগুলো হচ্ছে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা কার্ত্তিক পূজা গণেশ পূজা জন্ম অষ্টমী হোলি বিজয়া দশমী ইত্যাদি এবং এই উৎসবগুলিকে আমরা খুব ভালোভাবে পালন করে থাকি কারণ বিশেষ বিশেষ সময়ে এই অনুষ্ঠানগুলি আমাদের জীবনকে আনন্দিত করে তোলে যেমন সবার প্রথমে আমরা গণেশ পুজো দিয়ে শুরু করি যেটা আমাদের খুবই ভালো লাগে বছরের প্রথমে আমরা গনেশ পূজা দিয়ে শুরু করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা মনে করি যে গনেশ পূজা সত্যিই খুব উন্নতি তেমনি দুর্গা পূজা বাঙালির সবথেকে বড়ো উৎসব হল দুর্গা পূজা দুর্গা পূজার পরেই আমরা পালন করে থাকি দীপাবলী মা কালীর আগমণ যেটা আমরা শীতের শুরুতে করে থাকি এর আনন্দ সারা রাত জেগে পূজা হয় এই পূজায় আমরা মনে করি প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বিপদকে তাড়িয়ে মা কালীর আগমন করি আমরা তারপরে সবথেকে যেটা আনন্দের উৎসব সেটা হচ্ছে দোল দোলযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা এই দোলযাত্রায় আমরা আবির রং মেখে নিজেদের জীবনকে আরও রঙিন করে তুলি আরও আনন্দিত করে তুলি তারপর আসে বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী মানেই আমরা বুঝি যে সরস্বতী পূজা যেটা আমরা স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই মিলে একসাথে সামিল হয়ে এই বসন্ত পঞ্চমীকে আমরা পালন করি সকালে উঠে প্রত্যেকে হলুদ শাড়ি পরে আমরা পুষ্পাঞ্জলি দিই দেবী মা সরস্বতীর আরাধনা করে থাকি যাকে আমরা বিদ্যার দেবী বলে থাকি এইভাবে আমরা একে অপরের সাথে জোট বেঁধে একে অপরকে বিশ্বাস করে এই প্রত্যেকটা উৎসবে সম্মিলিত হই এবং একে অপরের বিশ্বাসকে ধরে রাখতে শিখি আমরা